জুট শিল্প অবশ্যই একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং জুটের উৎপাদন এবং জুটের পণ্য তাদের যে ব্যবহার তার দেশের অর্থনীতির উপর তার একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে জুট বা পাট চাষ তার উৎপাদন জুট শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে একটি শিল্প গড়ে উঠেছে এবং পরিবেশের ক্ষতি করে না শিল্পের পণ্য যারা রয়েছে জুট ব্যাগস চটের ব্যাগ এরা পরিবেশ দূষণ করে না পরিবেশ বান্ধব পণ্য তৈরি করাতে জুট শিল্পের অবদান সত্যিই অনস্বীকার্য জুট যে প্রাকৃতিক এবং পুনর্ব্যবহার যোগ্য একটা ফাইবার পরিবেশের জন্যে যারা সত্যিই সহায়ক এবং প্লাস্টিকের পরিবর্তে যদি আমরা জুট পণ্য ব্যবহার বাড়াতে পারি তাহলে পরিবেশ দূষণটা কমানো যাবে জনগণের মধ্যে যদি সচেতনতা বাড়ানো যায় যে কীভাবে দূষক পদার্থের পরিবর্তে জুট শিল্পের পণ্যদের ব্যবহার করে পরিবেশকে বাঁচানো যায় জুট শিল্পের উন্নয়নে সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে যদি নতুন প্রযুক্তির ব্যবহার করা যায় তাহলে উৎপাদনের হার বাড়তে পারে এবং দেশের অর্থনীতির উপরে একটি শক্তিশালী প্রভাব পড়বে জুট চাষের সবথেকে আগে যেটা দরকার যেই উৎপাদন সংক্রান্ত প্রশিক্ষণ যেটা কর্মীদের অবশ্যই প্রয়োজন ঠিকমতো প্রশিক্ষণ এবং শিক্ষা দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করাটা জুট শিল্পের জন্যে খুব প্রয়োজন এর ফলে জুট শিল্পের উৎপাদনতা উৎপাদনশীলতা আরও বাড়বে পণ্যের মান আরও উন্নত হবে এবং জুট কর্মীদের অর্থনৈতিক অবস্থার দিকটাও আমাদের মাথায় রাখতে হবে তাদের ঠিকমতো সময়ে ন্যায্য মজুরি প্রদান করা হচ্ছে কি না সেটা আমাদের নিশ্চিত করতে হবে তাদের শ্রমের মূল্যায়ন করতে হবে মাসিক মজুরি নির্ধারণ করার সময় দেখতে হবে তাদের কাজের পরিমাণ কতটা হচ্ছে সেগুলো বিবেচনা করতে হবে শ্রমিকরাই যেহেতু শিল্পের মূল স্তম্ভ তাই তাদের সার্বিক উন্নয়নের দিকটা আমাদের অবশ্যই দেখা দরকার তাদের অধিকারের দিকটা আমাদের দেখতে হবে কীভাবে তাদের কর্মপ্রেরণা বৃদ্ধি পায় এবং তারা আরও বেশি উৎপাদনশীল হতে পারেন শ্রমিকদের জন্যে সামাজিক নিরাপত্তা এবং তার পরিবারের নিরাপত্তার দিকটা ভাবতে হবে যদি তাদের বিমার সুবিধা দেওয়া হয় স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হয় পেনশনের ব্যবস্থা করা যায় সেগুলির দিকে আমাদের খেয়াল রাখতে হবে